আমার প্রিয় খাবার হল ম্যাগি তার কারণ এটা খুব তাড়াতাড়ি তৈরি হয় এবং আমার বাচ্চাদের টিফিন দিতে খুব সুবিধা হয় এটি ওরা যখনই বায়না করে এবং ওরাও ম্যাগি খেতে ভালোবাসে তো ওরা যখনই বায়না করে আমি ওদের দু মিনিটে ম্যাগি বানিয়ে দিয়ে দিই